আমার সাথে ঘটে যাওয়া অপ্রত্যাশিত জিনিসগুলির মধ্যে একটা হলো একদিন আমরা ঘুরতে যাচ্ছিলাম বন্ধুবান্ধবীদের সাথে চুরুলিয়া থেকে আসানসোল সেখানে বাসে বাসে করে যাওয়ার সময় আমরা রাস্তার মাঝখানে দেখি এক জায়গায় কিছু মানুষের ভিড় রয়েছে এবং সেখানে গিয়ে দেখি যে একটা লরির সঙ্গে একটা লরির সঙ্গে একটা বাইকের গুরুতরভাবে অ্যাক্সিডেন্ট হয়েছে এবং সেখানে দুজন মানুষ আহতও হয়েছে তো তাদেরকে নেওয়ার জন্য অ্যাম্বুলেন্স এসছে এবং অ্যাম্বুলেন্স এসে তাদেরকে জ্ঞানহীন অবস্থায় দেখে সঙ্গে সঙ্গে তাদের হসপিটালে নিয়ে যাওয়া হয়েছে তারপর এই ঘটনা এই আমার জীবনে ঘটে থাকা অপ্রত্যাশিত ঘটনাগুলির মধ্যে এটা একটা এছাড়াও আমি তারপর যখন আমরা ট্র্যাকিঙে যাই সেখানে ট্র্যাকিঙে যাওয়ার পর একটা ফোটো আমরা সেলফিস্টিকের মাধ্যমে ক্লিক করেছিলাম সেই ক্লিক সেই ক্লিক করা ছবিটি আমার ইউটিউব চ্যানেল তারপর ফেসবুক টুইটার ইনস্টাগ্রাম বিভিন্ন সোশ্যাল মিডিয়া যে সকল প্লাটফর্ম আছে সেই প্লাটফর্মগুলিতে পোস্ট করে পোস্ট করেছিলাম যেহেতু পোস্ট করেছিলাম যাতে যেহেতু আমরা দৈনন্দিন জীবনে যে সকল ফোটো ক্লিক করি সেইগুলো প্রায় সব কিছুই ছেড়ে পোস্ট করেই থাকি তাই সেই ট্র্যাকিঙের ছবিটাও আমরা পোস্ট করেছিলাম